আমি টাউন থেকে মেদিনীপুর যাচ্ছিলাম একটা গাড়ি ভাড়া করলাম একটি কাজের জন্য সেই কাজে যেয়ে আমার কাজ হল তারপর আবার সেই গাড়িতে করে বাড়ি ফিরলাম তারপর কিছুদিন পর আবার কাজ হল বা ড্রাইভার ড্রাইভারের ব্যবহার আমার খুব ভালো লেগেছে আমার ব্যবহারও ড্রাইভারের খুব ভালো লেগেছে ড্রাইভার বললো আবার যদি আমায় দরকার লাগে দিদিভাই আমায় বলবেন তো কিছুদিন পর আবার আমরা পরিবারসহ বিষ্ণুপুরে যাওয়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলাম তো ড্রাইভার দাদাকে ফোন করলাম যে ড্রাইভার দাদা আপনার কি টাইম হবে না কোথায় যাবেন না আমি একটু বিষ্ণুপুরে বেড়াতে যাবো কত কি ভাড়া নেবে বললো সে দেখে একটা করা যাবে তো তিনি আসলো আমরা বিষ্ণুপুর বেড়াতে গেলাম যেখানে যা বললাম দাদাভাই সেখানেই দাঁড়ালো এতো ব্যবহার ভালো যা কথা বলছি তাই শুনছে তো আমরা খুব সুন্দরভাবে বেড়ালাম ঘুরলাম খাওয়া দাওয়া করলাম তারপর বাড়িতে আসলাম বাড়িতে আসার পথেও খুব সুন্দরভাবে বাড়িতে আসলাম দাদাভাই আমাকে বললো যদি আবার কখনও দরকার হয় আমাকে বলবেন আমি যাবো তো এতো ভালো ব্যবহার দেখেছি যে যা পয়সা দিয়েছি কোনোকিছু বলে নি সেটাই তিনি হাসিমুখে নিয়ে নিয়েছে ড্রাইভার দাদারও ব্যবহার ভালো লেগেছে আমারও ব্যবহার ড্রাইভার দাদার ভালো লেগেছে